ঝাড়গ্রাম জেলার প্রাত্যহিক জীবনের বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যা দেখা যায় যেগুলির মধ্যে রয়েছে সাধারণত প্রশাসনিক সমস্যা এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষার সমস্যা ও বেকারত্বের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের প্রশাসনিক সমস্যাগুলির মধ্যে হলো সরকারি প্রকল্পের যথেষ্ট বাস্তবায়ন না হওয়া ও রূপায়ণ না হওয়া বিভিন্ন সরকারি দপ্তরগুলির সংস্কার না হওয়া ও সেখানে যথেষ্ট পরিমাণে লোক বা কর্মী না থাকা এছাড়াও শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট স্কুল না থাকা এবং সেখানে যথেষ্ট শিক্ষক না থাকাও রয়েছে এছাড়া হসপিটালে যথেষ্ট ডাক্তার নেই রাস্তাঘাটগুলির বেহাল অবস্থায় মানুষকে নাজেহাল হতে হয় এছাড়াও যাতায়াতেও বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলির সমাধান করার জন্য বিভিন্ন নেতাদের কাছ থেকে আবেদন করেও যথেষ্ট সাহায্য মেলে মেলে নি বা তাই প্রশাসনের কাছে আমি বিভিন্ন ধরনের এগুলি সমাধান করার জন্য সাহায্য চাই আর বেকারত্বের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট শিল্পের প্রসার ঘটুক এটাই আমি চাই